ভারতে অনেকগুলি অনন্য এবং আকর্ষণীয় খেলা রয়েছে যা আন্তর্জাতিক স্তরে আর আরও স্বীকৃতি প্রয়োজন এই খেলাগুলির মধ্যে আমার মতে কয়েকটি হলো খো খো কবাডি ইত্যাদি খো খো খো খো একটি দলগত খেলা যা সাধারণত গ্রামীণ এলাকায় দেখা যায় এটি একটি চ্যালেঞ্জিং এবং উত্তেজনাপূর্ণ খেলা যা দক্ষতা কৌশল এবং দ্রুত প্রতিক্রিয়ার প্রয়োজন কাবাডি কাবাডিও একটি দলগত খেলা যা ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য অংশেও খুব জনপ্রিয় এটি একটি শারীরিক এবং মানসিকভাবে চ্যালেঞ্জিংয়ের খেলা যা দক্ষতা কৌশল এবং সাহসেরও প্রয়োজন রয়েছে এই খেলাগুলি ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ তারা বিশ্বের অন্যান্য অংশে খেলোয়াড়দের জন্য একটি আকর্ষণীয় চ্যালেঞ্জ এবং অভিজ্ঞতা প্রদান করতে পারে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি অর্জনের জন্য এই খেলাগুলির প্রচার করতে হবে বেশি করে আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং টুর্নামেন্টের আয়োজনও করতে হবে এই খেলাগুলিকে নিয়ে খেলার জন্য প্রশিক্ষণও এবং সহায়তা প্রদান করাও দরকার বিভিন্ন গ্রামে এই খেলার জন্য কোচিংয়ের ব্যবস্থা করাও একান্ত প্রয়োজন খেলার নিয়ম এবং বিধিগুলিকে আরও আন্তর্জাতিক মানদণ্ডে সামঞ্জস্য করাও প্রয়োজন আমার মতে এই খেলাগুলি আন্তর্জাতিক স্তরে স্বীকৃত পাওয়ার প্রয়োজন রয়েছে